পশ্চিমবঙ্গের যে পরিবহন কাঠামো ভারতের অন্যান্য অংশের সাথে যেভাবে তুলনা পশ্চিমবঙ্গের রাজ্যের নিজস্ব পরিবহন বাস ট্রাম অন্যান্য ছোটো ছোটো যে গাড়িগুলো আছে সেগুলা বিভিন্ন যে পর্যটন কেন্দ্রে যাওয়া যায় এবং পর্যটক দিকে অন্যান্য বাইরের পর্যটকদের যেমন জলপথের মাধ্যমে রেলপথ এভাবে বিমানের সাহায্যে যেমন আসানসোল যে নিজস্ব একটা ইদানীং পরিমাণ বন্দর তৈরি হচ্ছে সেখানে মধ্যে দিয়েও আমরা বিভিন্ন পর্যটন কেন্দ্র গুলো যাই যেমন এবং অন্যান্য জায়গা জলপত্র জলপত্রের মধ্যে যাওয়া যায়